পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক ঐতিহ্যগুলির মধ্যে উল্লেখ করা যেতে পারে বিভিন্ন লোকনাট্য রবীন্দ্রসঙ্গীত

পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষের কাছে যাত্রা নামে একটি অত্যন্ত জনপ্রিয় লোকনাট্য রয়েছে এছাড়া রয়েছে বাউল গান এটি বাউলদের ধর্মীয় আচারের একটি অংশ বাউল গানের এই ধরন হচ্ছে আধ্যাত্মিক বাউল গান করার সময় বাউলরা গানের তালে তালে নাচ করে থাকে এছাড়াও টুসু পর্ব নাচ রয়েছে যেটা পৌষ মাসে অনুষ্ঠিত হয় খেমটা নাচ এটি একটি নৃত্য যেটি তিরিশ থেকে চল্লিশ বছর আগে উদ্ভব হয়েছে এছাড়াও রয়েছে আরও একটি নৃত্য আলকাম নৃত্য এই নৃত্য এপ্রিল মাসের মাঝামাঝি সময় হয়ে থাকে শিবের গজন উৎসবের সঙ্গে এই নৃত্যযুক্ত এছাড়াও যদি আমরা শৈল্পিক ঐতিহ্যগুলির কথা উল্লেখ করি সেখানে বলতে হয় পটচিত্র চলচ্চিত্র শিল্প হস্তশিল্প কুটির শিল্প ডোকরা শিল্প আরও ইত্যাদি রয়েছে হস্তশিল্পগুলির মধ্যে রয়েছে সোলার কাজ কাঁথা সেলাই যেগুলি আমরা একদম গ্রামের মা বোনেদের হাতে সেলাই দেখতে পাই কুটির শিল্পের মধ্যে অনেক কাজ রয়েছে কারিগরি শিল্পের কথাও আমরা এই শৈল্পিক ঐতিহ্যের মধ্যে উল্লেখ করতে পারি এই বিষয়গুলি পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় ইতিহাস ও সম্প্রদায়গুলিকে প্রতিফলিত করে থাকে